আমি সকালে ঘুম থেকে উঠি সকাল আটটায় সকাল আটটায় উঠে বাথরুম ফাত্তুম যাই বাথরুম থেকে আসি বাথরুম থেকে আসার পরে ব্রাশ করি মুখ হাত ধুই মুখ হাত ধোয়ার পরে আমি নিজের ওষুধ খাওয়ার মো আছে ওষুধ খাই ওষুধ খাওয়ার পরে চা খাই চা বিস্কুট মুড়ি এসব খাই খাওয়ার পরে ঘরে বিভিন্ন ধরনের কাজ আছে যেমন আমি রান্না বান্না করি কাপড় টাপড় কাচি বাসন টাসন মাজি ঘর দোর পরিষ্কার করি ঘর বারান্দা মোছা মুছি করি রান্না বান্না করি দোকান আনি সবজি আনা নেওয়া করি স্কুলে যাই তারপরে দশটা দশটা বাজে দশটা বাজার পরে আমি রান্না বান্না বসাই রান্না বান্না হয় রান্না বান্না করার পরে দশটায় খাই দশটায় খাওয়ার পরে তারপরে ধোয়া মোছা করি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি কাপড় টাপড় যেগুলো কাচা কুচি করি সেগুলো সব তোলা করি তোলা মেলা করে গুছোই গুছোনোর পরে সব কিছু ঠিক ঠাকভাবে যে যে মানে জিনিস রাখার সেখানে রাখি ঘরে আরো লোকজন আছে তাদেরকে খেতে দিই তারা খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে উঠে যায় বাসনপত্র গুছিয়ে আমাকে আবার সেখানে তাদের বাসনপত্র ধুতে হয় ঘর বারান্দা পরিষ্কার করে সব কিছু ঠিক ঠাক করে আবার রাখতে হয় তারপরে যে যার মতো দুপুরের পরে যে যার মতো স্নান করে স্নানের পরে আবার তারা স্নান সেরে আবার দুপুরের খাবারের জন্য সব আসে দুপুরে খাওয়ার জন্য সবাইকে বসে দুপুরে খাবার দিই দুপুরে খাওয়ার টাওয়ার খেয়ে তারা উঠে যায় আবার সব কিছু বাসন টাসন ধুয়ে সব কিছু রেখে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি নিজে স্নান টান করে নিই খাওয়া দাওয়া করি দুপুরের পরে একটু রেস্ট নিই রেস্টের পরে একটু ঘুমোই চারটে বাজে চারটের সময় উঠে একটু বাইরে দিয়ে আমাদের এখানে খেলার মাঠ আছে সেই খেলার মাঠে যাই খানিক একটু ঘোরাঘুরি করি ঘোরাঘুরি করার পরে সন্ধ্যা ছটা যখন বাজে তখন বাড়ি ফিরি বাড়ি ফেরার পরে আবার সন্দ্যায় সবারই জন্য খাওয়ার দাওয়ার রেডি করতে হয় সবাই চা চা খায় চা খাওয়ার পরে সবাই যে যার ঘরে নিজের মতো কাজ করে আমি রাত্রের রান্না বসাই রাত্রে খাওয়ার জন্য সবারির জন্য রাত্রে রান্না বান্না বসাই রাত্রে নটার পরে সবাইকে খেতে দিই খেতে দেওয়ার পরে সবাইকে খেতে দিই খেতে দেওয়ার পরে সবাই যে যার নিজের মতো ঘুমোতে যায় ঘুমোতে যাওয়ার পরে আমি আমার সব কাজ টাজ গুছিয়ে ঘরে জানালা দরজা বন্ধ করে গ্যাস বন্ধ করে বন্ধ করার পরে দরজা বাড়ির দরজা বন্ধ করি তারপরে রাত্রে ঘুমোতে যাই